অনেকেই নতুন বাইক বাইকের শখ থাকে এবং সেই বাইকটা কেনার পরেই অনেক থাকে যে পরিষ্কার রাখতে হবে জল তুলে রাখতে হবে অনেক রকম ঘুরে সেই ভস সেই গাড়িটা আমার ভালো গাড়ি সিডো গাড়ি গাড়ি পছন্দের গাড়ি স্বপ্নের গাড়ি অনেক পরিষ্কার রাখতে হবে এই ভেবে অনেকেই পার ডে একটু করে চালায় একটু করে মুছে একটু করে চালায় একটু করে পার ডে মুছে এইটা নয় এইটা ঠিক নয় গাড়ি চালাবে এক সপ্তাহ চালানোর পরে গাড়িটাকে ওয়াশ করা বা ধোয়া বা কোনো রকমের তেল আছে অনেক রকমের ন্যাকড়া পাওয়া যায় অনেক রকমের জিনিস পাওয়া যায় যেটা গাড়ি মোছা যায় বা মোছা হয় বা শ্যাম্পু ইউজ করে কারণ নর্মালভাবে ঘরে ইউজ করার জন্য শ্যাম্পু সাধারণত জল দিয়ে পাইপে করে কলের স্পিডেই বা বাইক মোছা হয় বা গাড়ির দোকানে গেলে কুড়ি থেকে পঞ্চাশ টাকার মতন নেয় গাড়িটা ধুয়ে দেয় সুন্দর করে সেটা থেকে ভালো বাইক চালানোর ক্লান্তিকর জিনিসের মধ্যে হলো মেন হচ্ছে যখন লং রুটে যাওয়া হয় কোনো ভ্রমণের জন্য কোনো পাহাড় বা পর্বত এই যখন যাওয়া হয় একশো কিলোমিটার দুশো কিলোমিটার হাজার কিলোমিটার আটশো কিলোমিটার অনেকে বাইক এরকমভাবে চালায় তাদের ক্লান্তিকর বলতে রাস্তা ভালো ভালোর ওপর নির্ভর করে নি নির্ভর করে কারণ এবার যদি খারাপ রাস্তা হয় তাহলে হয় দশ কিলোমিটার বাদেই হয়তো ক্লান্তি এসে যেতে পারে এ পন দশ কিলোমিটার যাওয়ার পরে খারাপ রাস্তা থাকলে দ দশ কিলোমিটার পরে তা তাদের ক্লান্তি অনুভব হয় এ আমার মতে ভালো রাস্তা হলে ক্লান্তিকরের কোনো ব্যাপার নেই মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর আশি কিলোমিটার যাওয়ার পর নিজেদেরও একটা প্রতি যে একভাবে বসে থাকা নিজেকে বিরক্তি তো লাগেই এবং কোমরের পক্ষে যেটা একটা খারাপ জিনিস একটু গাড়িটা থামিয়ে হাঁটাচলা করাটা বেস্ট বলে মনে করবে